মাছ ধরা নিয়ে অনেক কিছুই বলা যায় মাছ ধরা একটা আর্ট একটা শিল্প সেই মাছ ধরাকে আমরা মাছ ধরতে গেলেই সেগুলো বোঝানো যায় হয়তো আপনি জানলেন না মাছের মাছ ধরা সম্বন্ধে অনেকেই জানে না যে কোন সময়ে মাছটা ধরতে হয় কোন সময়ে গেলে মাছ পাওয়া যায় এই জিনিসটা অনেকেই জানে না অনেকে ভাবে বর্ষার দিনে গেলে পাওয়া যায় অনেকে ভাবে এই দিনে গেলে পাওয়া যায় কিন্তু না যে দিনে পুকুরের মেজাজটাই চেঞ্জ হবে পুকুর দেখলেই বোঝা যাবে যে আজকে মাছ পাওয়া যাবে তো সেই দিনটাকে বুঝতে হবে